আমার কাছে স অল কম্পিটিটিভ এক্সামের বই এমনি স্কুলের সিলেবাস অনুযায়ী সব বইই অ্যাভেলেবেল আছে কীভাবে কোন বই চাই বলুন হ্যাঁ আছে অ্যাভেলেবেল আছে ওখানে স্পেশাল ডিসকাউন্ট আছে ওগুলো প্রেস অনুযায়ী আপনি কার্ডে এবং ক্যাশে পেমেন্ট নিয়ে এমনভাবে করবেন তার ভিত্তিতে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে আপনি এটিএম কার্ড যে কোনো কার্ড আপনি আনতে পারেন সব কার্ডের ওপরে ছাড় আছে ক্যাশে পেমেন্ট করলে মিনিমাম থার্টি পারসেন্ট অফ আছে আর কার্ডে পেমেন্ট করলে আদারস একেকটা কার্ড অনুযায়ী আপনার সে রকম যে কাডই আনবেন সে কার্ডের উপরেই আপনার এক্সট্রা ডিসকাউন্ট আছে হ্যাঁ আরেকবার বলুন আরেকবার বলুন হুম সে ক্ষেত্রে আলাদা ডিসকাউন্ট হবে সে ক্ষেত্রে আলাদা ডিসকাউন্ট হবে আপনি ক্যাশেও করতে পারেন কার্ডেও করতে পারেন কার্ডে করলে আর কার্ডে করলে ছাড়টা একটু বেশি হবে ক্যাশের থেকে